হ্যাঁ আমি পাঁচটি জেলার নাম বলতে পারবো সেইগুলি হলো পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা